হ্যাঁ আমি মনে করি শিশুদের বাংলা ভাষা শেখানো খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলা হল আমাদের মাতৃভাষা শিশুরা যদি এই ছোটো থেকে বাংলা ভাষা না শেখে তাহলে তারা কখনই বাংলা ভাষাকে সম্মান করবে না এবং নিজেদের প্রজন্মের সঙ্গে পরবর্তী প্রজন্মে এগিয়ে নিয়ে যাবে না যদি শিশুদের এর ছোটো থেকে বাংলা ভাষা শেখানো হয় একদিন প্রজন্মের সঙ্গে সঙ্গে আমাদের বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যাবে তাই আমি মনে করি অন্যান্য ভাষার সঙ্গে আমাদের মাতৃভাষা বাংলা শেখানো খুবই গুরুত্বপূর্ণ শিশুদের ছোটো থেকে বাংলা ভাষা শেখানো উচিত